হ্যাঁ আমার রান্নাঘরে গ্যাজেট বা কোনো সরঞ্জাম বলতে ইলেকট্রনিক্সের দুটি জিনিস আমি ব্যবহার করে থাকি সেটা হলো মিক্সার গ্রাইন্ডার আর ইন্ডাকশান ওভেন এই দুটো জিনিসই আমার রান্নার জন্য অপরিহার্য নয় তবুও আমরা এই দুটি জিনিস ব্যবহার করে থাকি কারণ এই এমতাবস্থায় আমাদের দৈনন্দিন জীবনে যে কাজের চাপ বা যে সময়ের এর একটু বাঁচানোর জন্য বা সময়কে একটুখানি ই মানে কম লাগার জন্য যাতে কাজের সুবিধা হয় সেই জন্যে আমরা মিক্সার গ্রাইন্ডারটা ব্যবহার করে থাকি বিভিন্ন রকম মশলা তৈরি করার ক্ষেত্রে বা মশলা বাটার ক্ষেত্রে আগেকার দিনে বা আমার বাড়িতেও আগে হয়তো শিল নোড়ায় সেটি করা হতো কিন্তু তা যথেষ্ট সময়সাপেক্ষ বলে এখন ইদানীং আমরা মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করি মশলা বাটার ক্ষেত্রে যাতে আমাদের সময়টা সঞ্চয় হয় এবং কাজও খুব তাড়াতাড়ি ভাবে করার জন্য আমরা মিক্সার গ্রাইন্ডারটা ব্যবহার করে থাকি মশলা বাটার ক্ষেত্রে এবং ইন্ডাকশানের ব্যবহার এই কারণে হয়ে থাকে অনেক ক্ষেত্রে আমাদের এখনকার দিনে গ্যাসের যে হারে দাম বাড়ছে গ্যাসের দাম বেড়ে যাওয়ার কারণে আমরা ইন্ডাকশানে এ কিছু ক্ষেত্রে কাজের সুবিধার্থেও এবং কিছু ক্ষেত্রে টাকা পয়সা সঞ্চয় এবং কিছু ক্ষেত্রে সময় বাঁচানোর ক্ষেত্রে এবং মানে গ্যাসটাকেও কিছুটা বাঁচানোর জন্য যাতে গ্যাস ব্যবহৃত না করতে হয় সেই জন্যে আমরা ইন্ডাকশান ব্যবহার করে থাকি অনেক ক্ষেত্রে হয়তো গ্যাসটায় যদি কোনো রান্না হয় সে ক্ষেত্রে কোনো জল গরম বা চা করার জন্যে বা গ্যাসের পাশাপাশি ইন্ডাকশানটা করলে আমাদের সময়টা বেঁচে যায় এবং এই সব বিভিন্ন রকম দিক লক্ষ করে গ্যাস মানে টাকা পয়সা সময় বা গ্যাস যাবতীয় সমস্ত দিক লক্ষ করে কাজের সুবিধার্থে এই মিক্সার গ্রাইন্ডার এবং ইন্ডাকশানটি আমাদের বাড়িতে ব্যবহৃত হয়ে থাকে কিন্তু কোনোটিই আমাদের অপরিহার্য নয় এই দুটি ছাড়াও হয়তো কাজ চলে কিন্তু আমরা এই দুটো ব্যবহার করি আমাদের নিজেদের স্বার্থে নিজেদের সুবিধার্থে